আমি হিন্দু ধর্ম পালন করি হিন্দু ধর্মের কয়েকটি ঐতিহাসিক ধর্মীয় যুদ্ধ রয়েছে তাদের মধ্যে রামায়ণ ও মহাভারত হচ্ছে অন্যতম রামায়ণে ভগবান শ্রী রামচন্দ্র সীতাকে নিয়ে বনবাসে চলে যায় যেখানে যেখানে ভগবান শ্রী রামচন্দ্র সীতাকে নিয়ে বনবাসে থাকে এবং সীতাকে হরণ করে রাবণ রাবণের হাত থেকে সীতাকে বাঁচানোর জন্য শ্রী রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধে রামচন্দ্রের সঙ্গ দিয়েছিল রাবণের ভাই বিভীষণ ও সঙ্গ দিয়েছিল হনুমান তার সাথে মহাভারতে রয়েছে বিভিন্ন ঘটনা যেখানে দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য পুরো মহাভারত যুদ্ধটা ঘটে এখানে শ্রীকৃষ্ণ ভগবান দ্রৌপদীকে বস্ত্রহরণের হাত থেকে রক্ষা করে এবং অর্জুন এবং তার ভাইয়েরা রামায়ণ মহাভারতের যুদ্ধে দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য যুদ্ধ শুরু করে যেখানে অর্জুনের সারথি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ